আমাদের গ্রামে গত কুড়ি বছর আগে একটি লড়াইয়ের ঘটনা আমি জানি সেই লড়াইয়ে ওখানের মানুষজন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলো গ্রামের প্রত্যেকটা মানুষ দিনের বেলা বাইরে বেরোতে রাতের বেলা তো বেরোতে পারতই না দিনের বেলা বেরোতেও ভয় পেত রাতের ঘুম মানুষের চলে গেছিলো এই লড়াইয়ের ফলে বিপক্ষ দলের মধ্যে লড়াইয়ের ফলে এক পক্ষ দলের অনেক জনকে পাওয়া যায় নি অনেক বছর তাদেরকে পাওয়া যায় পুলিশ তদন্ত করে তাদেরকে মাটির তলা থেকে উদ্ধার করে সেগুলো হাড়গোড়ে পরিণত হয়েছে আর ওখান থেকে আমি এই ঘটনাটা দেখেছি এই ঘটনাটা আমি জানি